আপনার গ্রামে কি ব্যবসা করা হয় হ্যাঁ আমার গ্রামে ব্যবসা করা হয় এবং অনেকেই ব্যবসা করে আমাদের গ্রামে যেমন আমার কটা কয়েকটা বন্ধু ব্যবসা করে যেমন তাদের ফুল ব্যবসা আছে এরকম নানান যাবতীয় অন্যান্য ব্যবসা আছে আমিও ব্যবসা খুলেছি আমি আগে প্রথম আমি একটা জুতা বিক্রেতা ছিলাম আমি জুতোর একটা ব্যবসা খুলেছিলাম জুতোর ব্যবসা খুলতে সেটা আমার ঠিক মতো হচ্ছিলো না ঠিক মতো আমি ইনকাম করতে পারছিলাম না সেই জুতোর ব্যবসাতে জুতার ব্যবসাতে যে লেবারগুলা রাখতাম তাদেরকে টাকা দিতেই সব চলে যেতো আমি ঠিক মতো ইনকাম হচ্ছিলো না আমার তাই আমি সেই ব্যবসাটা বাদ দিয়ে আমি একটা ফোন ব্যবসা খুললাম ফোন দোকান দিয়ে ফোন দোকানটা আমার এখন খুবই ভালো চলছে সেই ব্যবসাটা আমার খুবই ভালো চলছে সেই ব্যবসাটায় আমি যে লেবারদের রেখেছি সেই লেবারদেরকে টাকা দিয়েও এবং কারেন্ট বিল এবং যাবতীয় যা খরচা আছে সেই সব মিটিয়েও আমার কাছে অনেকই টাকা বেঁচে রয়ে যাচ্ছে সেই ব্যবসাটায় আমি মনে করি এই ব্যবসাটা খুবই ভালো এবং আমি ফোন ব্যবসাটা আর কিছু দিন পরে ভাবছি চেঞ্জ করে আমি অন্য একটা ব্যবসা খুলবো আমি ভাবছিলাম ফোন ব্যবসার সাথে সাথে আরও দুটা ব্যবসা রাখবো যাতে আমার ইনকামটা আরও একটু বেশি হয় এবং আর একটু বেশি হওয়ার ফলে আমার যেনো ঘর বাড়িতে কোনো অসুবিধা না হয় এবং কোনো না হয় যাতে সব কিছু ভালোভাবেই হয়